উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে অনেক পার্থক্য রয়েছে তাদের মধ্যে কিছু হল ভাঁষা খাদ্য পোশাক আবহাওয়া রাজনীতি সাক্ষরতা ভূগোল সুযোগ ইত্যাদি উত্তর ভারতের হিন্দি হিন্দি ভাষা প্রধানত যেখানে দক্ষিণ ভারতে তামিল তেলেগু মালায়ালাম কান্নড় এবং আরও অনেক ভাষা রয়েছে উত্তর ভারতে খাদ্য হিসাবে তাজা মাছ মাংস ও বিশেষত মিষ্টি খাবার প্রচলিত সেই সাথে দক্ষিণ ভারতে চাল ডাল ইডলি ধোসা এইসব খাবার জনপ্রিয় উত্তর ভারতের প্রায়শই মানুষ ধারণ করে কুর্তা পাঞ্জাবি শাড়ি এবং দক্ষিণ ভারতে মানুষ ব্যবহার করে শাড়ি লুঙ্গি ধুতি ইত্যাদি উত্তর ভারতের বর্ষা ত্তপ শীতলতা এবং উষ্ণতা উষ্ণতা সাধারণ দক্ষিণ ভারতে উষ্ণ মানসিকতার জন্য পরিচিত সামান্য অপূর্ণেতা এবং নিম্নতা থাকতে পারে রাজনীতি রাজনীতিতে উত্তর ভারত হিন্দু নীতির দলিত প্রচলিত দক্ষিণ ভারতে রাজনীতিতে তামিল নীতি সাক্ষরতা উত্তর ভারতে সাক্ষরতার মাত্রা সাধারণত উচ্চ হতে পারে কিন্তু দক্ষিণ ভারতে সাক্ষরতার মাত্রা অনেকটা বেশি হতে পারে উত্তর ভারতে পাহাড় পাহাড় হিমালয় গঙ্গা উপত্যকার মধ্যে অবস্থিত যেখানে দক্ষিণ ভারত নদী উপত্যকা মধ্যে অবস্থিত